আমার এলাকায় বিভিন্ন ঐতিহ্যবাহী খেলা রয়েছে যেমন ক্রিকেট ফুটবল এছাড়া আরও অনেক রকমের খেলা রয়েছে যখন গ্রামের লড়াই লাগে গ্রামের লড়াই লাগে মানে গ্রামে গ্রামে ওই ক্রিকেট বা ফুটবলের প্রতিযোগিতা হয় সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করি এছাড়াও গ্রামের বাইরেও যখন স্কুল থেকে বা অন্য কোথাও থেকেও খেলতে নিয়ে যায় তখন আমি সেখানেও খেলতে যাই এবং তাছাড়াও বাড়িতে মানে পাড়ার ছেলেরা বা গ্রামের ছেলেরা মিলে ওই দলে খেলা হয় আমি সেখানেও অংশগ্রহণ করে থাকি আমার গ্রামে এই ঐতিহ্যবাহী খেলাগুলি হয় আমি এবং আমি এভাবেই খেলাগুলি এগিয়ে নিয়ে চলি বা উপভোগ করি